আমি সরকারি চাকরিজীবী তাই আমি বিভিন্ন ধরনের এর জিনিস ভেবেই এই আমরা ভ্রমণ করতে যাই আমাদের ভ্রমণ করতে যাওয়ার আর বিভিন্ন জিনিস দেখি যেমন আমাদের বাসের যে টিকিট মূল্য সেটা আমাদের কত টাকা লাগছে এবং আমদা যদি সপরিবারে যাই আমরা ডিসেম্বর মাস থেকে পুরো ফেব্রুয়ারি মাছ পর্যন্ত ভ্রমণ করি আমরাদের ভ্রমণ করতে বিশেষ করে আমার ভ্রমণ করতে খুবই ভালো লাগে এবং যে আমরা চিন্তা ভাবনা করি কি তার মধ্য দিয়ে আমাদের সব ব্যাগের জিনিস সা সুরক্ষিত ও থাকবে কি না এবং আমাদের যে জায়গায় ঘুরতে যাচ্ছি সেই জায়গায় আমাদের কীভাবে থাকতে হবে এবং আমাদের কী পোশাক পরিচ্ছদ লাগবে এ তা সব রকমই আমাদের জানতে হয় এবং পরে এ আমরা সেসব জিনিসগুলি বাজার থেকে কিনে এ তারপরেই ভ্রমণে যে যেতে পারি এবং তারপরেই ভ্রমণে যাই এছাড়াও আমাদের যে ভ্রমণের সময় হয় তা শর্তনিরপেক্ষ থাকে যে আমাদের চার রাত্রি যেতে হয় কারণ সময়টা আমাদের কাছে খুবই মূল্যবান সময় ছাড়া আমরা সময় নিরপেক্ষ না থাকলে আমরা অনেক সময়ের জন্য ও ভ্রমণ করতে যাই না আমাদের যে চার রাত্রি বা চার দিন এরকম সময় করে ভমণ হয়